হ্যালো কে রাজেশ ময়রা হ্যাঁ আমি আমি গনেশ সুইটসের গনেশ বলছি আসানসোলের গনেশ সুইটস আমার দোকানের নাম আপনি আসানসোল শহরে ঢোকার আগেই দেখতে পাবেন এখানকার পেপারে এক প্রতিদিন অ্যাড দেওয়া হয় আমার দোকানে মিষ্টির যা সেল আসানসোলে গোটা এলাকাতে এতো সেল নেই ঠিক আছে তো আমার তো আমার ধারণা হচ্ছে আমার যে আগের যে ময়রা ছিলো সে চলে গেছে দেশের বাড়িতে সে আর আসবে না বলেছে ওখানে এখন জমি জমা নিয়ে থাকবে তো আমার এখন একটা নতুন ময়রা দরকার তাছাড়া আমি ভাবছি যে টোটাল বর্ধমান এলাকাতে আপনাদের ওই সাইডটা মানে পূর্ব বর্ধমান সাইডে তো সীতাভোগ মিহিদানা বিখ্যাত তো আমাদের আসানসোল সাইডে সেরকম কোনো সীতাভোগ মিহিদানা বিক্রি হয় না তো আমি আপনার নাম্বারটা পেলাম সুরেশের কাছ থেকে তো সুরেশ আপনাকে দিয়ে বলল যে আপনি নাকি ভালো ময়রা মোটামুটি এখন কাজ বাজ ভালো শিখেছেন তো আমি হ্যাঁ বলুন বলুন বলুন

ঠিক আছে

আচ্ছা হুম

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ না রে ও কাজ তো হুম হুম হুম হুম তো আপনি পারিশ্রমিক ডেইলি আড়াইশো টাকা করে দিই আপনাকে ধরুন আমার আগের রেটে আমি দুশো টাকা করে দিতাম ও ওতেই খুশি ছিলো আর ওই সকাল দুপুরের জলখাবারটুকু করে দেবোখনে সীতাভোগ তারপর আস্তে আস্তে আপনি মেন কারিগরে চলে আসবেন এখান আমি শুধু সীতাভোগ বানানোর জন্যই আপনাকে চাইছি প্রতিদিনের ধরুন ওরকম ওরকম কেজি দশেক ধরে রাখুন তাও মোটামুটি সব মেটেরিয়াল কস্ট নিয়ে

আপনি দোকানে চাইলে থেকে যেতে পারেন রাতে আমার দোকান টোয়েন্টি ফোর আওয়ার্স খোলা থাকে হুম আসানসোল স্টেশনের সামনে স্টেশন থেকে বেরোবেন আমার দোকান দেখতে পাবেন সারারাত দোকানে ভিড় লেগে থাকে হুম আমাদের কর্মচারীরা আমাদের খুব সুখে রাখি আমি তাদের তো আপনি যদি থাকলে দোকানেও থাকতে পারেন সামনে কোনো বাড়ি ঘর যদি কিনে আসতে পারেন সেখানেও থাকতে পারেন দেখুন আপনার যেরকম সুবিধা হতে পারে থাকা খাওয়ার কোনো আসুবিধা হবে না খাওয়া দাওয়া দাদা আপনাকে দাদা আমি বিষ্ণুর দোকান চালাই এ কি দাদা আপনি তো দেখছি আমার মিষ্টি থেকে চিনি নিয়ে নিচ্ছেন হ্যাঁ কী করে করবো বলুন তিনশো টাকা রোজ করলে আপনাকে তিনশো টাকা রোজ মানে মাসে ন হাজার করে দাদা আপনি তো মেরে ফেলবেন দেখছি তিনশো লোকে মিষ্টি খাওয়াতে পারবো না হুম হুম হুম হুম আর দাদা এখন লাভের গুড় পিঁপড়ে খেয়ে যায় দাদা ওনার কি সেই ব্যবসা আছে হুম দুশো না দাদা আড়াইশো করে দিন দাদা না আমার না আপনার দাদা আড়াইশো করে দিন আড়াইশো আড়াইশো করে দিন করে দিন হয়ে যাবে দাদা না না দাদা ঠিক আছে আর দশ টাকা রাখুন দুশো ষাটে ফাইনাল করে দিন দাদা দুশো ষাটে দুশো ষাটে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আপনি আসুন গাড়ি পাঠাবো নাকি আচ্ছা ঠিক আছে একদম স্টেশনে নেমে যে কাউকে আমার নাম জিজ্ঞেস করবে দোকান দেখিয়ে দেবে আপনি আসবেন বসবেন মিষ্টি খাবেন যা খুশি কোনো আসুবিধা হবে না ঠিক আছে একদম একদম কথার একদম নড় চড় হবে না দুশো ষাট মানে দুশো ষাট হুম ঠিক আছে হুম চলুন